আমার সবথেকে প্রিয় সাহিত্যিক চরিত্র হচ্ছে সত্যজিৎ রায় কারণ ও এত সুন্দরভাবে পথের পাঁচালীটা তুলে ধরেছে যে মানে আমি মুগ্ধ হয়ে গেছি পথের পাঁচালীটা খুব খুব সুন্দর খুব আমার ভালো লেগেছে আমার মনে ধরে গেছে ওই ভাই বোনের যে মারপিট তারপরে ওরা দুজনে মিল হয়ে যায় তারপরে ওরা যে সারা দিন ধরে গ্রামে গ্রামে খেলে বেড়ায় ওটা আমার খুব খুব ভালো লেগেছে আর ওই বুড়িটার অভিনয় খুব খুব সুন্দর লেগেছে পেছন থেকে নাতনি গিয়ে জড়িয়ে ধরবে ভয় দেখাবে আমার খুব খুব মুগ্ধ করে দিয়েছে এত ভালো লেগেছে যে মানে আমি বোঝাতে পারবো না ভাষায় বোঝাতে পারবো না যে কতটা আমার ভালো লেগেছে ওটা আমার সবথেকে প্রিয় সবথেকে প্রিয় আমার ওই বইটি